নলাখ নিরানব্বই হাজার নশো বাইশ দশ হাজার পাঁচশো কুড়ি পাঁচ লাখ তেইশ হাজার তিনশো বাইশ বারো হাজার ছশো সাত তিন লাখ ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ